হ্যালো হ্যাঁ পিয়ালি এজেন্ট গ্রুপ বলছেন আপনাকে আমি আপনি আমাকে চিনতে পারবেন না আমি চন্দ্রকোনা টাউন থেকে বলছি আমি একজনের কাছ থেকে আপনার নাম্বার পেলাম সেইজন্য সেখান থেকে নিয়ে আমি ফোন করছি আপনি নাকি বেড়াতে নিয়ে যান তো সেইজন্য জেনেই আমি ফোন করছি আমি দার্জিলিং যেতে চাই আমি শুধু নয় আমার পরিবারের সকলে আমাদের দুটো গাড়ি লাগবে আপনাদের কাছে কি গাড়ি পাওয়া যায় না আর কি গরমকালে এসিই তো ভালো এসি গাড়ি হলে একটু সুবিধা হয় আর কি এসিটাও ধরুন যতক্ষণ চলবে ততক্ষণ অন্তত চালিয়ে রাখবেন কী রকম কী ভাড়া নেন আচ্ছা আচ্ছা দুটো গাড়ি নিলে আমরা দশ বারোজন যাব আচ্ছা আর আপনাদের ড্রাইভারের কোনো চার্জ আছে নাকি তা বাদে মানে ওতে ওতে যা তেল খরচ যা কিছু ওই দশ হাজার টাকার মধ্যেই সব তাই তো

তো সেইখানে ঘুরতে গেলে আলাদা করে আমাদেরকে গাড়ি আবার ভাড়া করতে হবে তাই তো আর বলছি যে মাতাল টাতাল নয়তো ড্রাইভার সে ড্রিঙ্ক ট্রিঙ্ক করেনা তো কেননা ধরুন পাহাড়ি এলাকা তো বুঝতেই পারছেন বাচ্চারাও কিছু থাকবে আর আপনাদের গাড়ি কি আগেও কখনও দার্জিলিং গিয়েছে তাহলে তাহলে তো একটু সুবিধাই হয় কারণ রুম কোন হোটেলে উঠবো আমরা এইখান থেকে একটা হোটেল ঠিক করেছি তাহলে কোথায় কি উঠবো বা সুবিধা অসুবিধা হলে আপনার দিকে ওই যে ড্রাইভার যাচ্ছে সে তো জানেই ঠিক আছে তাহলে এক কাজ ঠিক আছে আমরা তাহলে আপনার অফিসের ঠিকানাটা আমাকে একটু বলবেন আমরা একদিন গিয়ে ওখানে দেখা করে আর কথা বলে আসবো আর কত কি অগ্রিম দিতে হয় সেটা একটু বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা তাহলে কাল বিকেলের দিকে গিয়ে দেখা করব ঠিক আছে হুম